আমি যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলে খুব একটা বিদ্যুতের অসু অসুবিধা লক্ষ্য করা যায় না তবে গ্রীষ্মে এবং বর্ষায় জোরে ঝড় হলে সেই ক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবা কাজ করে না সেই ক্ষেত্রে আমাদের নানারকমের উদ্যোগ নেওয়া আছে সেগুলি হল বাড়িতে ইনভার্টার এবং জেনারেটারের পরিষেবা তাছাড়াও বাড়িতে এমারজেন্সি লাইট এবং সৌর বিদ্যুতের আলো আমরা ব্যবহার করে থাকি